হ্যালো হ্যাঁ মুন্নি আমি তোমাকে সেদিন থেকে ফোনে পাচ্ছিই না বলছি তোমার দু মাসের ভাড়া তো এখনও বাকি রয়েছে হ্যাঁ কিন্তু কিন্তু দেখো তুমি যখন আমার বাড়িতে ভাড়া এসেছিলে তখনও তুমি বলেছিলে যে দিদি আমার অনেক অসুবিধা আমার এখনই একটা ভাড়া ঘর দরকার সেটা তো তখন আমি তোমাকে দিয়েছিলাম আমি তোমাকে এমনিও বলেছিলাম যে তোমাকে একসাথে না দিলেও তুমি গোটা মাসে মিলে আমাকে হয় একটু একটু করে প্রত্যেক সপ্তাহে যদি দিয়ে দাও সেটাও হয় তুমি দু মাসেরটা বাকি রেখে দিয়েছ সামনেই দূর্গা পুজো আমাদেরও একটা খরচ খরচা আছে বলো ওই জন্যেই তো ভাড়া দিয়েছি তো ভাড়াটা যদি দূর্গা পুজোর আগে দিয়ে দাও তাহলে খুবই ভালো হয় আর কি কিন্তু এটা তো ঠিক নয় বলো তোমাকে তো সবদিকে একটা ব্যবস্থা করতে হবে তোমাকে তো সঠিকভাবে সব দিকটাই দেখতে হবে আমি মানছি তোমার পরিস্থিতিটা এখন একটু চাপের সেটা তো না হয় মেনে নেওয়াই গেল আর সত্যি মানুষের সব সময় একই রকম যায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমারও তো ভাড়াটার খুবই দরকার বলো আমার বাড়িতে অনুষ্ঠান আছে তারপর বাইরের লোকরা আসবে তো সেক্ষেত্রে তো আমার ভাড়াটা দরকার হ্যাঁ দু মাসেরটা একেবারে না দিতে পারলেও তুমি প্রত্যেক সপ্তাহে একটু করে করে দিয়ে দাও তাহলেই তো হয়ে যায় না হ্যাঁ হ্যাঁ সে ঠিক কিন্তু তুমি তো আমাকে আগের থেকে জানাবে না আমি তো বুঝতেও পারিনি এই ব্যাপারটা আর দেখো এর আগেও তুমি একবার এরকম দু তিন মাসের ভাড়া দাওনি তোমাকে অনেক বলে বলে আমাকেই ফোন করতে হয়েছে তুমি আমাকে কিছু জানাওনি আজ আমি ফোন করছি তখন তুমি আমায় বলছো যে তোমার এইরকম অবস্থা তোমাকে তো আগে থাকতে আমাকে একটু জানাতে হবে তাই না এরপর যদি এরকম হয় তাহলে কিন্তু তোমাকে আমাকে বাধ্য হবো আমি বলতে যে অন্য একটা বাড়ি দেখতে হ্যাঁ সে তুমি সময় নাও আমি তো বলছি দেখো সময় তো সবার একরকম যায় না না তোমার কিছু অসুবিধা তো থাকতেই পারে কিন্তু তুমি তো আমাকে সেটা আগে থেকে জানাবে তাই না প্রত্যেকবার আমিই ফোন করে জিজ্ঞাসা করি তখন তুমি আমাকে বলো যে তোমার অবস্থা খারাপ আছে এখন তুমি দিতে পারবে না তুমি তো আমাকে জানাবে আরে তুমি তো থাকো আমার বাড়ির নিচে ফোন না করতে পারো এসে তো একটু বলেই যেতে পারো যাই হোক তোমার যা অবস্থা আছে সেটা যেন জলদি ঠিক হয়ে যায় তোমার মায়ের শরীরও যেন ভালো হয়ে যায় কিন্তু তুমি একদম চেষ্টা করো যাতে পুজোর আগেই কিন্তু টাকাটা দিয়ে দিতে ঠিক আছে নয়তো কিন্তু এবার আমি তোমাকে বলতে বাধ্য হবো অন্য বাড়ির খোঁজ করার জন্য আচ্ছা ঠিক আছে তুমি দেখো যত জলদি পারবে দিয়ে দাও কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ